আমি সুন্দর একটা প্রকৃতি পরিবেশে আমরা ফুল ফ্যামিলি গিয়েছিলাম আমি আমার বর এবং বরের একটা বন্ধু তার বৌ আমরা গিয়েছিলাম পুরী ভ্রমণ করতে সমুদ্রে সেখানে আমরা যাই এবং সমুদ্রের কাছাকাছি আমরা ট্রেন থেকে নামি ট্রেন থেকে নেমে আমরা গাড়িতে চাপি চাপার পর সমুদ্রের কাছাকাছি আমরা ঘর খুঁজতে থাকি এবং দু তিনটে হোটেল খোঁজার পর আমরা একটা ভালো জায়গায় একেবারে সমুদ্রের কাছাকাছি আমরা একটা ঘর পাই এবং সেখানে খাওয়া দাওয়ারও হোটেল যাতে থাকে খাওয়া দাওয়া কোনো কিছু যাতে না অসুবিধা হয় বাঙালি হোটেল যাতে থাকে আমরা তো ওখানে তো ওখানকার খাবার তো আমরা খেতে পারব না সেই জন্য আমরা বাঙালি হোটেল খুঁজি এবং সেখানে যাই সেখানে গিয়ে আমরা খাওয়া দাওয়া করি এবং আমাদের যেতে আমরা ওই নেমেছিলাম ভোর চারটের সময় আমাদের হোটেল খুঁজতে আর খুঁজতে তার পরে আমরা নটা দশটা হয় তার পরে আমরা রুমের মধ্যে নিজেদের জিনিসপত্র রেখে ফ্রেশ টেরেশ হয়ে আমরা সমুদ্রে যাই সমুদ্রে গিয়ে এক ঘটনা সে ঘটনা হয়তো আমি লাইফে কোনো দিনই ভুলব না আমরা সব প্রথম সমুদ্রে যাওয়া এবং আমি যে পুরীতে গিয়েছিলাম প্রথমেই গিয়েছিলাম আমি এর আগে কোনো দিন সমুদ্রে যাইনি তো যাওয়ার পর যে সমুদ্রে একটা ঢেউ আসে আমরা জুতোগুলো একটু পাড়ে খুলে রেখেছিলাম আমরা তো আর জানি না যে সমুদ্রে যে ঢেউ আসবে আর আমার মেয়ে ছিল আমার সঙ্গে আমার মেয়ের তখন সাড়ে তিন বছর বয়স এ ঘটনা সত্যিই আমি কোনো দিনই ভুলব না একটা জোরে ঢেউ আসে ঢেউয়ের মধ্যে আমাদের জুতোগুলো ভেসে যায় কিন্তু আমার মেয়ে যে আমার পাশে আছে সেটা না খেয়াল করে আমাদের যে জুতোগুলো ভেসে যাচ্ছে আমি সেই জুতোগুলোকে নিতে যাই জুতোগুলোকে নিতে গিয়ে দেখছি আমার মেয়ে চলে যাচ্ছে ভেসে আমার বর আমার মেয়ের সামনেই ছিল কিন্তু সত্যি করে ভগবানের অশেষ কৃপা সেদিনকে ছিল আমাদের মধ্যে সত্যি সমুদ্র কিছু নেয় না সমুদ্র কিছু দেয় আমরা জগন্নাথের ওখানে গিয়েছিলাম সেজন্য হয়তো আপ ও আমার বর কী করে আমার মেয়ের মাথার চুলটা ধরে টেনে দেয় টেনে ধরে এবং সু আমার মেয়ে চি ভেসে যাচ্ছিল সে আমার মেয়ের তখন সাড়ে তিন বছর বয়স যদি ভেসে যেত হয়তো ওকে কী হতো আমি জানি না সেসব কথা মনে পড়লে আজও আমার শরীরে কাঁটা দিয়ে ওঠে যাই হোক আমার মেয়ে শেষ পর্যন্ত আমার মেয়েকে আমার বর চুলটা ধরেছিল কিছুই ধরতে পারেনি মাথায় বড় বড় চুল ছিল চুলটা ধরে টেনে ধরেছিল চুলটা ধরে টেনে ধরার সঙ্গে সঙ্গে ঢেউটা চলে যায় ঢেউটা চলে যাওয়ার পর আমার মেয়েকে আমরা কোলে তুলে নিই এবং পাড় থেকে চলে আসি সবাই ওর স ওখান থেকে অনেক লোক চলে এসেছিল জড়ো হয়েছিল আমাদেরকে অনেক বকেছিল কিন্তু আমি তো প্রথম আমার অভিজ্ঞতা আমার তো জানা ছিল না তার পরে আবার একটা ঢেউ দেয় তার সঙ্গে সঙ্গে আমাদের জুতোগুলো চলে আসে বলে সমুদ্র না কি কিছু নেয় না সমুদ্র সবই ফিরিয়ে দেয় যাই হোক সত্যি তাই আমার মেয়ের কিছু ক্ষতি হয়নি আমরা সেখান থেকে চলে আসি চলে আসার পর আমরা আবার রুমে আসি রুমে এসে স্নান টান করে আমরা আবার বের হই ওখানে অনেক কিছু জিনিস পাওয়া যায় আমি অনেক কিছু জিনিস কিনেছিলাম আমার বোনের জন্য আমার বাড়ির জন্য আমার মায়ের জন্য বাবা শাশুড়ি মা আমার দেওর ননদ সবার জন্য আমি অল্প অল্প করে গিফট কিনেছিলাম অনেক কিছু মাল একবারে আনা সেগুলো তো বয়ে আনা অনেক সমস্যা সেজন্য ওগুলো এনেছিলাম এবং আমরা তার পরে আমরা যখন সমুদ্রে স্নান করি আমরা যখন সমস্ত কিছু জানতে পারি তার পরে আমরা খুব এঞ্জয় করেছিলাম অনেক অনেক এঞ্জয় করেছিলাম আমার মেয়েও স্নান করেছিল আমার মেয়েকে আমরা অবশ্য কোল থেকে একবারও নামাইনি একবার আমার বর একবার নিয়ে আমরা নিয়েছিলাম তার পরে আমার ওখানে একটা পর্যটকের সঙ্গে আমার খুব ভালো পরিচয় হয় সে বাংলাও জানে হিন্দিও জানে না সে ইংলিশে কথা বলে আমি ইংলিশ অল্প অল্প জানতাম আমি কিন্তু তার ভাষাগুলো বুঝতে পারছিলাম কিন্তু আমিও তাকে যেটা বলছিলাম ওরা তো আগে বাংলাতে আসে ওরাও বলতে পারে না ওরা কিন্তু বুঝতে পারে খুব সব কথা সমস্ত কিছু বুঝতে পারে আমার সঙ্গে খুবই ভালো পরিচয় হয়েছিল খুবই আমরা দুজনে একসঙ্গে অনেক স্নান করেছিলাম অনেক এঞ্জয় করেছিলাম আমরা অনেক এঞ্জয় করেছিলাম একসঙ্গে আমরা অনেক দূর চলে গিয়েছিলাম সমুদ্রে আমরা ঢেউয়ের সঙ্গে খেলছিলাম আমরা নদীতে আমরা আমরা সমুদ্রের মধ্যে যেই বালি আছে বালির মধ্যে আমরা অনেক কিছু বানাচ্ছিলাম ঢেউ আসছিল ধুয়ে ধুয়ে চলে যাচ্ছিল সে এক আলাদা রকম স্মৃতি খুবই ভালো লেগেছিল ওখানে আমরা তিন দিন ছিলাম কিন্তু তিন দিন থাকার পর আমরা আবার বাড়ি চলে আসি বাড়ি চলে আসার পর ওখান থেকে ভালো এঞ্জয় করে বাড়ি আসি বাড়ি এসেই সমুদ্রের নোনা জলে শরীরে মুখের মধ্যে অ্যালার্জি শরীরের রঙ কালো হয়ে গিয়েছিল তার পরে আপনার দশ পনেরো দিন পর যে যেরকম স্বাভাবিক নিয়মে ফিরে আসি ও লাইফে অনেক এঞ্জয় করেছিলাম